স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমরা এমএলএ এমপি নির্বাচন করি আমরা সবাই জানি লোকসভা হিসেবে আমরা এমপি এবং বিধানসভা হিসেবে আমরা এমএলএ নির্বাচন করি এটা নির্বাচন করি কারণ আমাদের সরকারের তরফ থেকে কোনও সুযোগ সুবিধা আসুক সেই সুযোগ সুবিধার হাত এনারা নিযুক্ত করে নিজেদের মধ্যে আলোচনা করে প্রত্যেক জন প্রতিনিধিদের কাজ কী যে জনগণদেরকে কাছে পৌঁছে দেওয়া সমস্ত সুযোগ সুবিধা বর্তমান সময়ে অনেক প্রকল্পই তৈরি হয়েছে তো সেই প্রকল্পগুলির মধ্যে যেমন রয়েছে আমাদের বাড়ি হচ্ছে পৌরসভা এলাকায় বাড়ি হচ্ছে পঞ্চায়েত এলাকায় অনেক বাড়ি দিচ্ছে এরপরেও বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা এরকম অনেক কটা প্রকল্প রয়েছে তো এই জিনিসগুলো এই সমস্ত প্রকল্পগুলো কারা করছে এমএলএ বা এমপিরা করছে তো এরা হচ্ছে সরকারের আণ্ডারে আছে তো আমরা যারা জনগণ আছি তারা আমরা জনপ্রতিনিধিদের যেমন এমএলএ এমপির কাছে আমরা দরখাস্ত দিচ্ছি যে আমাদের এটা লাগবে তো সেই হিসেবে তারা কথা বলছে আমাদের সরকারের কাছে সেই হিসেবে সরকার আমাদেরকে সাহায্য করছে তো আমরা নিজেদেরকে নিজেদের মতন থাকতে গেলে অবশ্যই আমাদের এমএলএ বা এমপি অবশ্যই লাগবে নাহলে আমরা সরকারের কাছে কথা বলতে পারবো না তো সরকারের কথা কথাবার্তা করার জন্য আমাদের এমএলএ এমপি খুবই ব্যবহারযোগ্য তো আমরা স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে সরকারের কাছে কথা বলতে পারবো